আমি দোকান থেকে আমার যে সমস্ত জিনিসপত্র দরকারি জিনিসপত্র কিনি কারণ অনলাইনের জিনিসটা সব সমায় ঠিকঠাক আসে না আর আমার পছন্দও হয় না দোকান থেকে জিনিস কিনলে দেখে শুনে নিজের পছন্দ মতো জিনিস কেনা যায় কিন্তু অনলাইনে সেটা হয় না খারাপ হলে সেটা ফেরত দিতে হয় দোকান থেকে আমি কিছু রঙ তুলি কিনেছি সেটা আমার খুবই ভালো হয়েছে কারণ আমি নিজে পছন্দ করে কিনতে পেরেছি দেখে শুনে অনলাইনে কিনলে সেটা একটাই ছবি দেখে অর্ডার করতে হয় সেটা তো আর চোখে দেখা যায় না ছবিতে দেখতে হয় আর দোকান থেকে কিনলে নিজের পছন্দ মতো দেখে শুনে দশটা জিনিস দেখে পছন্দ করে কেনা যায় সেদিক থেকে আমার দোকানের জিনিসই খুব ভালো লাগে